হ্যাঁ আমি পড়ি এই ও কোন কোচিংয়ে পড়িস তুই এই কে আর সিতে কে আর সি কে আর সিতে তা কেমন পড়াচ্ছে ওখানে যদি ভালো হয় তো আমি ওখানে এ পড়ার জন্যে এ ভর্তি হবো আচ্ছা আমি কালকে যাচ্ছি কিন্তু তুই একটু খোঁজ খবর দে কোন স্যার কেমন পড়ায় না পড়ায় একটু শুনি বাংলা কেমন পড়ায় ইংলিশ কেমন করায় ম্যাথস কেমন করায় আর ইংলিশ ইংলিশ কেমন করায় আমার একটু ম্যাথের সমস্যা আছে তো ওই জন্য আমি ম্যাথের একটু ভালো টিচার খুঁজছি ঠিক আছে তাহলে আমি যাচ্ছি ম্যাথটা করব আর ওই ইয়ে কী তোর ওই হিস্ট্রি কেমন করাচ্ছে ভালো করছে এখন ভালো লেখকের বই না হলে আবার টিচাররা তো ঠিকঠাক মতো ইয়ে করে না নিজেদের আবার কিছুটা করে নিতে হয় আর ওই লাইফ সাইন্স স্যার শুধু